আমাদের ধর্মীয় উৎসব হলো যে রোজার ঈদ বা ঈদুল ফিতর এই ঈদে আমাদের এই রোজা হচ্ছে রোজার পরেই এই ঈদটা হবে এই ঈদে সবার বাড়িতে সিমাই লাচ্ছা পায়েস সবার বাড়িতেই হবে এবং এই ঈদে সকল হিন্দু মুসলিম সবাই আমাদের বাড়িতে আসে আমার হিন্দু বন্ধুরা আছে তারাও আমার বাড়িতে আসে এসে খাওয়া দাওয়া করে আর মাংস হয় দু রকম মাংস হয় গরুর মাংস এবং মুরগির মাংস আমার বন্ধুরা এসে মুরগির মাংস খায় বন্ধুদের সাথে আমিও মুরগির মাংসটাই খাই এবার এই ঈদে খুব আনন্দ হয় আর এই ঈদের পরে আছে কুরবান ঈদ যা পশু মারা হয় পশু মারা হয় এই ঈদে সবার বাড়িতে মাংস থাকে এবং এই ঈদে সবার বাড়িতেই মাংস রান্না হয়